আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ধরনের কাজ করে থাকি এই ঋতুগুলোকে আমরা ছোটোবেলা থেকেই মানে বেশ আনন্দের মতোভাবে নিয়ে এসেছি যেমন ধরুন গরমকালে গরমকালে সমস্ত বন্ধুরা মিলে পুকুরে চান করতে যেতাম পুকুরে চান করতে যেতাম যদি আমাদের স্কুল ছুটি থাকতো মানে আর কি গরমে যে ছুটিটা থাকে না সে যদি সেই ছুটিটা থাকে তাহলে আমরা মামা বাড়ি চলে যেতাম মামা বাড়িতে আমরা কী করতাম সেখানে আমাদের একটা নদী ছিলো আমরা মামারা অন্যান্য ভাইয়েরা সবাই মিলে নদীতে চান করতে যেতাম তারপর রোজ বিকেলবেলা খেলতে যেতাম গরমকালে কী হয় আপনার বেলাটা খুব বড়ো হয় যার কারণে আমরা ধরুন চারটা সাড়ে চারটায় যদি খেলতে যেতাম না সাড়ে ছটা অবদি আরামসে খেলা যেতো তখন অবদি মানে সূর্য থাকতো তো ব্যাস অতক্ষণ অবদি আমরা খেলতে যেতে পারতাম যার কারণে মজাটা বেশি হতো খেলাটা বেশি হতো এরপর ধরুন আমরা বেশিরভাগ দিনই গরমকালে আমরা শীতকালে ছাদে শুতাম আর সেই ছাদে ছোঁয়ার যে মানে শোয়ার যে আনন্দটা সেটা আপনাকে কীভাবে বোঝাবো হ্যাঁ তবে হ্যাঁ একটাই সমস্যা মশার যেটার জন্য মশারি আপনাকে টাঙাতে হবে ছাদে শোয়ার জন্য কিন্তু তাছাড়া আপনি ছাদে যখন শোবেন তখন আকাশের দিকে তাকালে যে কত রকম তারা আছে কত কী মানে আর কি দেখতে পাবেন কতো হয়তো কোনো রাত জাগা পাখি বা কোনো ঝিঁঝিঁ পকার ডাক শুনতে পাবেন মানে বেশ বেশ সুন্দর লাগে এছাড়াও যখন একটা হালকা হাওয়া ঠান্ডা বাতাস এসে বয়ে যায় তারপর ধরুন অন্যান্য রকম জিনিসগুলো যেগুলো হয় আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে যায় মানে এগুলো মুখে বলে বোঝানোর মতো নয় এগুলা খুবই ভালো লাগে আমার এরপর ধরুন বর্ষাকাল বর্ষাকালে ছোটোবেলা থেকেই আমাদের বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে তাই বর্ষাকালে ছোটোবেলা থেকেই মানে আর কি স্কুলে যখন যেতাম বা টিউশনে যেতাম বা মাঠে খেলতে যেতাম ওই বৃষ্টিতে ভিজা কাদায় মাখা তারপর ছোটোবেলা থেকেই নৌকা তৈরি করা কাগজের আমি আমার ভাই আমার বন্ধুরা তারপর নৌকোটাকে ভাসানো তারপর রেস করা যে দেখা যাক কার নৌকাটা কতো দূর অবদি যায় অনেক অনেক সময় তো আমার বর্ষা এমন হয়েছে যে আমার ঘর থেকে আমার জুতোকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আমরা তারপর দিন সকালে গেছি ড্রেনের খুঁজে খুঁজে খুঁজে খুঁজে তারপর দেখলাম একটা জায়গায় যে আমার জুতো পাওয়া যাচ্ছে অনেক কিছু হয়েছে তারপর ধরুন খাওয়া দাওয়া এই বর্ষাকালে আমাদের ঘরে বেশিরভাগ সময় খিচুড়ি রান্না হয় গরম গরম পাঁপড় ভাজা এই সব রান্না হয় হয়তো দুফুরবেলায় চা হয় পাকোড়া হয় এসব জিনিসগুলা খেতে সত্যিই বৃষ্টি দেখতে দেখতে খেতে আমার দারুণ লাগে আর তার সাথে আমার সাথে মানেই আমি আমার ফোনে চালিয়ে দিই সানডে সাসপেন্স যেটা হচ্ছে গল্প যেটা শুনতেও খুব ভালো লাগে আর মানে তার সাতে ও রকম গরম গরম খাবার দাবার চাটা উফ মানে যাকে বলে জমজমাট এক রকম এরপর ধরুন শীতকাল না আগে শীতকালে বলবো না আগে বলবো শরৎকাল এটা হলো যাকে বলে সব থেকে সুন্দর একটা কাল মানে এই সময় সুন্দর কারণ এই সময়ের ওয়েদারটা সকাল থেকে রাত অবদি না ঠান্ডা না গরম না বৃষ্টি না রোদ একটা যেন সমান সমতুল্য একটা আবহাওয়া থাকে এই আবহাওয়াটা সত্যিই যেন সবচেয়ে বেশি মধুর আবহাওয়া সবচেয়ে বেশি ভালো আবহাওয়া হয় এটা এই ছাড়াও এই শরৎকালে সমস্ত রকমের পুজো হয় পুজো মানেই বুঝতে পারছেন আনন্দ খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া নতুন জামা কাপড় তো শরৎকালের জন্য যেন সমস্ত বাঙালি অপেক্ষা করে থাকে কখন শরৎকালটা আসবে কখন তারা বেশিভাবে আনন্দ করতে পারবে এই শরৎকাল খুব ভালো লাগে আমার এরপর বলি শীতকাল শীতকাল হচ্ছে আমার সব থেকে কুঁড়েমির কাল এই সময়তে আমরা ভাই বোনেরা যতোজন থাকি সবাই শীতকালে রাত অবদি হয়তো আমরা আগুন টাগুন জ্বালিয়ে ছাদে বসে থাকি তারপর অনেক রাতে এসে শুয়ে পড়ি যখন ঠান্ডাটা বেশ ভালো রকমভাবে জমিয়ে ওঠে উফ্ তারপর লেপের তলায় ঢুকে সমস্ত ভাই বোনরা একদম কাছাকাছি জড়িয়ে টরিয়ে শুয়ে ছোটোবেলায় তারপর আমরা উঠতাম সকাল সাতটা আটটার সময় যখন একদম সূর্য তাপ দিচ্চে সেই সময় তারপর ধরুন আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমি একটা কাজ করতাম যখনই শীতকাল হতো তখনই আমাদের একটা মানে আর কি বেশ মোটা তোষক ছিলো যেটা রোজ আমরা রোদে দিতাম তো দুফুরবেলা যখন রোদে দিতাম আমি ঠিক কী করতাম খাওয়া দাওয়া করে তিনটা সাড়ে তিনটা নাগাদ ওইটার ওকে বিছিয়ে দিতাম ওটা ততক্ষণকে ভালোভাবে রোদ খেয়ে যেতো তো গরম থাকতো তো ওইটাকে বিছিয়ে দিতাম বিছিয়ে দেবার পর একটা হালকা পাতলা পর্দা আমি ওটার সরাসরি টাঙিয়ে দিতাম যাতে রোদটা আমার ডাইরেক্ট মুখে না লাগে ঠিক আছে তারপর ওর সামনেটায় যেয়ে ওর উপরে শুয়ে পড়তাম ওই যে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর একটা মানে আর কি হালকা হাওয়া হয়তো বইতো রোদডাকেও খুব একটা বেশি আমি নিজের গায়ে রাখতে দিচ্ছি না মানে আর কি গরম ভাবটাও রাখছে ওই নিচের লেপটাও গরম আছে আর হালকা সূর্যের তাপটাও পড়ছে দুফুরের জন্য কিন্তু সরাসরি রোদটা আমার মুখেও পড়ছে না তো ওই যে ওয়েদারটা থাকে ওই যে ব্যবস্তাটা আমি করি মানে সত্যিই ওটা মানে যাকে বলে সব থেকে সুন্দর ফিলিংস থাকে আমার ওই সময়